হ্যালো হ্যাঁ এইটা কি আমি বলছি মিতা মন্ডল বলছি তো এটা কি মোবাইল দোকানের সঙ্গে কথা বলছি আমি আমার একটা মোবাইল কিনবার ছিলো তো মোটামুটি দশ হাজারের ভিতরে কোনো ভালো মোবাইল হবে দশ হাজারের ভেতরে যেন মোবাইলটা আমি দশ হাজার টাকা দিয়ে কিনবো কিন্তু যেন একটু টেকসই হয় হ্যাঁ কোনো রকম কোনো অসুবিধা যে হয়ে যাবে বা ওয়ারেন্টি থাকবে না কি সেগুলোর ব্যাপারে একটু জানছিলাম আচ্ছা আচ্ছা তাহলে নোকিয়াটা হলেই ভালো হয় কেন ওই কোম্পানিটা শুনেছি ভালো তো দশ হাজার টাকা হলে হয়ে যাবে তো

আচ্ছা ঠিক আছে তাহলে আমি কখন যাবো দোকান কতোক্ষণ খোলা থাকে ও ঠিক আছে তাহলে আমি কাল হ্যাঁ কালকে সোমবারে দোকান খোলা থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মোটামুটি আমার তো সকালের দিকে সেরকম সময় হবে না আমি ওই সন্ধে সাতটা নাগাদ যাবো আচ্ছা ঠিক আছে আমিও এই হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে আমি আমি তো অতো ঠিক ওই মোবাইলের ব্যাপারটা আমি যে বিরাট কিছু বুঝি তা না তোমাকে বিশ্বাস করে আমি নেবো তুমিই দেখবে যেটা ভালো হয় আমাকে সেরকমই একটা তাহলে দেবে আমি তোমার উপরেই ছেড়ে দিলাম যে যে সেটটা ভালো হবে মোটামুটি আমি আর বেশি মানে হয়তো দু একশোর এদিক ওদিক হলো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি মানে ইচ্ছা আছে যে দশ হাজারের ভেতরেই আমি কিনবো হুম তাহলে আমি কালকে যাই গিয়ে দোকানে গিয়ে তাহলে বাদ বাকি কথা বলবো আর যদি এর পরে কিছু কনসেশান হয় তাহলে তো আমার পক্ষে ভালোই হয় দেখবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ আর আমি তো বলছি যে আমি তোমার উপরেই ছেড়ে দিলাম তোমাকে বিশ্বাস করেই আমি ইয়ে করবো জিনিসটা কিনবো কেন না আমি অতো মোবাইলের ব্যাপারটা আমি অতো খুব একটা বুঝি না হুম একটা প্রয়োজন আমার ওই জন্য আমি একটা কিনতে চাই কিনবো আর কি হ্যাঁ তো কালকে ওই সন্ধের পরে ওই সাতটা এমনি সময় আমি যাবো আমি পুরো টাকা নিয়েই যাবো একদম টাকা দিয়েই আমি কিনবো বাকি টাকি রাখবো না তবে হ্যাঁ কেন না আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমি হ্যাঁ আমি নাম শুনেছি ওই জন্যই আমি ফোন করলাম যে মোটামুটি ভালো হ্যাঁ ওই জন্য আমি অনেকের কাছেই শুনেছি নাহলে তো মোবাইল দোকান অনেকই আছে তো ঠিক আছে আমি ওইটাই তাহলে আমার কথা থাকলো যে ওই কালকে আমি সন্ধে সাতটা নাগাদ তোমার দোকানে যাবো গিয়ে তুমিই পছন্দ করে দেবে কোনটা দিলে ভালো হয় সঙ্গে আর কি কি চার্জার চার্জার ওই সবগুলোও একদম নিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো আর এমনিতে তো কোনো কোনো বার বন্ধ থাকে এরকম কি কিছু আছে এটা আবার জেনে যাওয়া ভালো কেন না হঠাৎ হয়তো দেখা গেলো যে আমি কালকে সন্ধেবেলায় যেতে পারলাম না কোনো কাজ পড়ে গেলো মঙ্গলবার হয়তো তোমার দোকান বন্ধ সেরকমটা আমার জেনে যাওয়া ভালো সেই জন্যই আমি জিজ্ঞাসা করছি

ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তবে তাহলে এমনি আমার কোনো রকম অসুবিধা না হলে আমি কালকে তাহলে সন্ধে সাতটার সময় যাবো গিয়ে আর তুমি পছন্দ করে দেবে আমি একটা মোবাইল কিনবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে